ছোটবেলা থেকে সাথে সাথে ব্যাবসার দিকটাও পছন্দ ছিল বাবাকে দেখেছিলাম ব্যবসা করতে প্রচুর হিসেব রাখতে হয় এবং সব দিকে নজর রাখতে হয় ব্যবসা শুরু করতে হয় তাহলে অনেক দিক খেয়াল রাখতে হয় যেমন মূলধন দোকান দোকান জায়গা ঘর জিনিসপত্র ইত্যাদি আছে বড় হয়ে নিজের একটি ব্যবসা ব্যবসা তৈরি করার ইচ্ছে জামাকাপড়ের ব্যবসা খোলার ব্যবসা খুললে একটা বড় মূলধনের প্রয়োজন মূলধন ছাড়া কোন ব্যবসা করা সম্ভব নয় প্রথমে মূলধন দিয়ে একটি জায়গা কিনতে হবে সেখানে একটি দোকান তৈরি করতে হবে তারপর সেখানে জিনিসপত্র কিনতে হবে আশা করার জন্য প্রচুর মূলধনের প্রয়োজন এটা করছি কাজ করে নিজে টাকা জমিয়ে সে মূলধন আমি ব্যবসায় লাগাব ব্যবসা থেকে আমার একটি স্বপ্ন ছিল আশা করার জন্য গ্রাহকদের আনার প্রযুক্তি শিখতে হয় যেমন গ্রাহকের সাথে মিষ্টি মিষ্টি কথা বলা তাদেরকে জামাকাপড় সম্পর্কে ভালো ভালো কথা বলা এবং তারা যাতে সেই জামাকাপড়টি নেয় তার জন্য তাদেরকে বোঝানো পয়সা নিয়ে দরাদরি করা এসব আগে শিখতে শিখে নিতে হয় তারপর ব্যবসায় নামতে হয়